হ্যালো হ্যালো হ্যাঁ বলছি সুন্দরবন জাতীয় উদ্যান একটু যাওয়ার ছিল তো আপনি কি নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমি এইখানেই ঘোরার জন্য এসেছি তো ট্রাভেল এজেন্সির থেকে আপনার নাম্বারটা পেলাম তো ওই জন্যে কল করছিলাম আপনি কি নিয়ে ফ্রি আছেন আজকে নিয়ে যেতে পারবেন হ্যাঁ আমরা ওই সাড়ে দশটা নাগাদ সকালের দিকে বেরবো

হ্যাঁ আপনার সাথে মানে সকাল সাড়ে দশটার দিকে আমরা বেরবো ওই জন্য আমার তো ঠিক জানা নেই কতক্ষণ কী সময় লাগে তো আনুমানিক তাও কতটা সময় লাগতে পারে পুরোটা মানে জাতীয় উদ্যান ঘুরিয়ে আসতে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই আমরা দেড় দু দু ঘণ্টা না আমরা পুরো জাতীয় উদ্যানটা পুরোটা ঘুরতে চাই তো আমাদের হচ্ছে এরকম কোনো তাড়া নেই আমরা চাই যে পুরো জাতীয় উদ্যানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর যে প্রাকৃতিক যে সৌন্দর্যটা আছে ওটা অনুভব করতে এছাড়াও সুন্দরবনে জাতীয় উদ্যান সম্বন্ধে অনেক কিছুই তো শুনেছি যে এখানে রয়্যাল বেঙ্গল হ্যাঁ তো এখন হচ্ছে যদি এই সময় আমি যাই সুন্দরবন জাতীয় উদ্যান তো এখানে কি এখন রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা পাওয়া যেতে পারে না একটা না যতটুকু সম্ভব এই সুন্দরবনের জাতীয় উদ্যানে তো অনেকই রয়্যাল বেঙ্গল টাইগার আছে

আচ্ছা এছাড়া হ্যাঁ এছাড়াও যে জাতীয় উদ্যানেতে আর কী কী জিনিস আমরা দেখতে পারি মানে দেখা যেতে পারে বলে আপনার মনে হয় যেহেতু আপনি লোকাল আপনি তো জানবেন অনেক আগেও নিশ্চয়ই গেছেন ইয়ে নিয়ে তো কী কী জিনিস আমি দেখতে পারি

না এটা আমার কিছু কিছু যেটা আছে মানে দেখার যে ইচ্ছে যেজন্য আমার জাতীয় উদ্যানে যাওয়া যেমন ধরুন সুন্দরী গাছ না তো না এছাড়া হ্যাঁ তা তাছাড়াও ওই যে মোহনা যেটা আছে এখন ওই মোহনাতে যেয়ে আচ্ছা আর তো আপনাদের হচ্ছে চার্জেস বাগেরা এ মানে টাকা যে কতটা কী নেবেন সেটা কি এখন থেকে বলা যাবে না ওটা কালকে ঘণ্টার অনুপাতে আপনারা মানে নির্ধারণ করবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ